আমি একটা শাড়ি নিয়েছিলাম শাড়িটা সুতির ছিল কিন্তু অন্য শাড়ির মতো শক্ত বা খসখসে ছিল না খুবই নরম মোলায়েম তো আমি এই গরমে শাড়িটা পরে খুবই আরাম পেয়েছি